পশ্চিমবঙ্গে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি ক্রিয়াকলাপগুলি নিয়ন্ত্রণ করে এমন প্রধান ব্যাংকিং বা ব্যাংকিং বা বীমা আইন হল ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং বীমা প্রবিধান এবং আইনগুলি হল ব্যাংক ব্যবসা ছাড়াও কোনো ব্যাংক কোম্পানি নিম্নলিখিত সকল বা যে কোনো ব্যবসায় নিয়োজিত হইতে পারিবে যথা ঋণ গ্রহণ অর্থ সংগ্রহ বা গ্রহণ জমায়েত লহিয়া বা জমা জমায়েন্ত ব্যতি রেখে অগ্রিম অর্থ বা কর্য প্রদান বিনিময়ে বিল প্রতিশ্রুতি পত্র কুপন বহন পত্র রেলওয়ে রশিদ ওয়ারেন্ট ঋণ পত্র সার্টিফিকেট মেয়াদি অংশগ্রহণ পত্র মেয়াদি অর্থ সংস্থান পত্র মুশারিকা সার্টিফিকেট সার্টিফিকেট এবং বাংলাদেশে ব্যাংক কর্তৃক অনুমোদিত অনুরূপ অন্যান্য দলিল এবং হস্তান্তর বিনিময়যোগ্য উইক বা নয়া উইক এমন অন্যান্য দলিল বা সম্পত্তি নিদর্শন পত্র ক্ষেত্র মতো সম্পাদন লিখন দাবি প্রস্তুতকরণ বাট্টাকরণ ক্রয় বিক্রয় সংগ্রহ এবং লেনদেন লেটার অব ক্রেডিট ট্রানফারেন্স চেক এবং নট অনুমোদন বা ও ইস্যু করা ও অন্যান্য ধাতব মুদ্রা ক্রয় এবং বিক্রয় এবং লেন দেন বিদেশি ব্যাংক নোটসহ বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় অস্টক তহবিল সিআর সম্পত্তির নিদর্শন পত্র মেয়াদি অংশগ্রহণ পত্র মেয়াদি অর্থ সংস্থান পত্র মুশারিকা সার্টিফিকেট সার্টিফিকেট এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্যান্য দলিল ও সর্বপ্রকার বিনিয়োগ গ্রহণ ধারণ কমিশন ভিত্তিতে প্রেরণ এবং উহাতেই দায়গ্রহণ লেন দেন বন্ড এবং অন্যান্য প্রকার সম্পত্তি নিদর্শন পত্র যথা মেয়াদি অংশগ্রহণ পত্র এবং সংস্থান পত্র মুদারা বা সার্টিফিকেট মুশারিকা সার্টিফিকেট এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্যান্য অনুরূপ দলিল